আমার আমার শহরে প্রিয় জিনিস হল দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো বড় পুজো দুর্গা পুজো চন্দ্রকোনা শহরে খুব বড় করে হয় আর এখানে প্রচুর দুর্গা পুজো হয় এবং মেলা বসে আর এখানে হচ্ছে দুর্গা পূজোর অনেক প্যান্ডেল হয় তাদের মধ্যে কম্পিটিশন হয় কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এবং জেলার মধ্যে অনেক প্যান্ডেল ফার্স্ট বা সেকেন্ড হয় আর এখানে খুব অনুষ্ঠান হয় বাচ্চা ছেলেমেয়েরা নাচগান করে অনুষ্ঠান হয় খাবার দোকান বসে এবং হচ্ছে অনেক জায়গা থেকে মানুষ আসে ঠাকুর দেখতে বিভিন্ন জাতির মানুষ এখানে একসঙ্গে মিলিত হয় কোনও ভেদাভেদ থাকে না এবং নিজেদের মধ্যে একটা ঐক্যতা তৈরি হয় আর খুব আত্মীয়স্বজন আসে পুজো মানেই অনুষ্ঠান ও জাঁকজমক আর মানুষের মনে হচ্ছে শান্তির একটা বার্তা বয়ে যায়